হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এসএমএসএ রাসায়নিক দোকান

এখানে আপনি কি আপনি কি কৃষক বলছেন আপনি ক বিঘে জমি ক বিঘে জমি চাষ করেছেন থেকে ক বিঘে জমি চাষ করেছেন দেড় বিঘে দেড় বিঘে খুব একটা বেশি জমি নয় ঠিক আছে ধান চাষ করেন নাকি বেশ ঠিক আছে ধান চাষ করেন ভালো কথা তো ধান চাষ যে করেছেন তো নতুন এখন অনেকরকম রাসায়নিক সার বেরিয়েছে আপনি নিশ্চয় গোবর সার ব্যবহার করেন গোবর সারে না ফলনটা কম হবে আমি একটা রাসায়নিক সার এমন একটা দ্রব্য এনপিকে সার এনপিকে যার মধ্যে নাইট্রোজেন বেশি রয়েছে ফসফরাস রয়েছে তো আপনি সারটা ব্যবহার করে দেখুন খুব উন্নত প্রায় আপনি আগে যদি আপনি একশো বস্তা ধান পেতেন সেখানে এখন আপনি একশো চল্লিশ বস্তা ধান পাবেন ঠিক আছে কিন্তু প্রাকৃতিক সারে আপনার ফসল ভালো হবে না তো আপনি রাসায়নিক সারটা ভাল করে ব্যবহার করুন ঠিক আছে হ্যাঁ রাসায়নিক সার সেগুলো একটু কম দামে কিনলে ওইরকম হবে আমার এখানে দামটা একটু বেশি কিন্তু আপনি এটা ব্যবহার করুন অনেকটা আপনি মাটির উর্বর ক্ষমতাও বাড়বে সবকিছুই বাড়বে এই সারটা হচ্ছে আমাদের চারশো টাকা বস্তা আপনার দেড় বিঘে জমিতে চার বস্তা কিনলেই হবে অর্থাৎ মোট ষোলশো টাকা দাম সারটা মোটামুটি আপনি যদি দশ বস্তার ওপরে কেনেন তখন আমরা কুড়ি টাকা করে বস্তায় ছাড়তে পারি অত পয়সায় দাদা সারের ব্যবসায় খুব একটা লাভ নেই দু টাকা ব্যবসায় ওই দু পারসেন্টও লাভ নেই খুব একটা বেশি লাভ নেই তো আপনি বলছেন বেশ আপনি আসুন না একটু করে দেবো ঠিক আছে এনপিকে ছাড়াও একটা নতুন এসছে বাজারে চাম্মাক চালো রাসায়নিক সার একদম জমিতে একদম চাম্মাক চালোর মতো তাড়াতাড়ি ফসল ফলে যাবে একেবারে একদম তিনমাসের মধ্যে ধান পেকে একদম আপানার খামারে চলে যাবে দামটা একটু বেশি আটশো টাকা বস্তা দশ বস্তা নিলে কুড়ি টাকা করে কমিয়ে দেবো বস্তা পিছু আর সার নেওয়ার জন্য আপনি লোকও নিয়ে আসবেন না নিলে কিন্তু হবেনা আমাদের কিন্তু ডেলিভারি সিস্টেম নাই বেশ আমার দোকানটা হচ্ছে আপনার বর্ধমানে সরাইটিগরের কাছাকাছি ঠিক আছে রাতে ওই প্রায় সাতটা পর্যন্ত খোলা থাকে দাদা আমার দোকানে এখন নতুন কাস্টোমার এসছে আমি ফোন রাখছি হ্যাঁ ঠিক আছে